পূর্ব মেদিনীপুর জেলায় সবাই যে চ্যালেঞ্জের স প্রায়ই সম্মুখীন হয় সেগুলি হলো হরিয়া গিরিশ সঙ্ঘ শিশু শিশু সঙ্ঘ হচ্ছে ছোটবেলায় বাচ্চারা জন্মানোর পর যে খাবার গ্রহণ করে এমন এমন পরিবার আছে গ্রামে যাতে তারা সেই খাবারগুলি পয়সা দিয়ে কিনতে পারে না তাই নেতাদের কাছে এটাই আমাদের আবেদন যাতে সেই খাবারের পরিমাণ বা দামটা কিছু কমিয়ে নেয় এবং যাতে কিছু আর্থিক দিক থেকে সাহায্য করে যাতে সবাই ওই খাবারটা কিনে বাচ্চাদের খাওয়াতে পারে এবং বাচ্চারা বড় হয়ে যাতে না কোনও কিছু রোগ না দেখা দিতে পারে এবং যেন আছে আরও হরিয়া সঙ্ঘ তারপরে আছে সঙ্ঘ সেবক সঙ্ঘ চক্র কাণ্ড বৃদ্ধ বৃদ্ধদের হচ্ছে যেমন এখন বেশি পরিবারেই দেখা যাচ্ছে তার বাবা মা বয়স্ক হয়ে গেলে তাদেরকে আর দেখছে না তাদেরকে ভালোভাবে খেতে দিচ্ছে না তাই সেই কারণে তার বাবা মা প্রতিদিন এই চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে ঠিক আছে তার জন্য আমরা এই নেতাদের কাছে এটাই চাওয়া যাতে এরকম না হয় তাদের বৃদ্ধাশ্রমে যেন তার বাবা মাকে নিয়ে চলে যায় এবং যেন তার পরিবারকে বোঝাতে পারে এবং সেখানে যেন তার বাবা মাকে ভালো দেখাশোনা করতে পারে এবং আরও আছে যেন বড়ো উদয়পুর বিবেকানন্দ সেবক সঙ্ঘ কৃষি যেমন এখানে অনেকজন পয়সা দিয়ে ঠিক ওষুধ বা ধন ধান চাষ করার সময় যে সব নানান জৈব সার এবং নানান যা ওষুধ লাগছে সেসব পয়সা দিয়ে কেনার ঠিক মতো পয়সা নেই আর্থিক দিক থেকে আর্থিক অবস্থা খুবই খারাপ সেই জন্য নেতাদের কাছে এটাই আমাদের আ প্রার্থনা বা এটাই চাওয়া যাতে তারা কিছু আর্থিক দিক থেকে সাহায্য করে এবং ওষুধের দামটা যেন কিছুটা কমিয়ে নিতে পারে বা কমিয়ে দেয়